হ্যাঁ দাদা বলছি ভালো আছেন হ্যাঁ এই তো বিপত্তারিণী পুজো আছে তো সামনে

কখন যাবে যখন ফাঁকা কখন ফাঁকা থাকবে ওখানে তো প্রচুর লাইন হয় এখন কখন ফাঁকা থাকবে নাহ না ভোরের দিকে একটু ভোর সাড়ে চারটে পাঁচটার দিকে ফাঁকা থাকে অত এখন লাইন দিয়ে দাঁড়ানোর থেকে তো যাওয়া ভালো না কি ওখানে যা লাইন সে অনেকটা লাইন হ্যাঁ হ্যাঁ বলেই রাখতে হবে নাইলে তো যাওয়া যাবে না আর বেলায় গেলে তো সেই কত কার্জন গেট পর্যন্ত মনে হয় লাইন দেওয়া লাগবে এইবার পুজোয় সর্বমঙ্গলা মন্দিরে পুজো তো দিতে যাবো তো সে যাওয়া আর হচ্ছে না আরও অনেকে যাবে এখান থেকে আমাদের পাড়া থেকে আরও অনেকজনায় যাবে মানে টোটোতে হ্যাঁ আমি যাবো আমার বোন যাবে আর এই টোটোতে এমনি কতজন ধরবে কতজন একটা টোটোয় চার পাঁচজন আর সামনে একজন বসতে পারবে ওই পাঁচজন ধরো

কম হবে একটু হ্যাঁ সকালের দিকটায় গেলে পুজো দিয়ে তাড়াতাড়ি আসা যাবে নাইলে বেলায় গেলে একটু হ্যাঁ আচ্ছা না না আমি বলি নি তুমি বলে রাখো তাহলে টোটো তাহলে যাওয়া যাবে হ্যাঁ বলে রাখলে তাহলে নয় অত ভোরে তো টোটো দেখতে যাওয়া যাবে না বলা থাকলে তাহলে টোটো আসবে দিয়ে এক জায়গায় হয়ে সবাই যেতে পারবে তাহলে পুজো দিয়ে তাড়াতাড়ি আসতে পারবো বাড়িতে এসে তো আবার রান্না আছে ফুল ফুল তুলতে হবে না ওখান থেকে ডালা কিনলেই হবে ওই সর্বমঙ্গলা মন্দিরে ডালা আছে পঞ্চান্ন টাকা কুড়ি টাকা তিরিশ টাকা যেমন যে যেমন পারে সে সেমন ডালা কিনে পুজো দিয়ে আসবে এমনি মিষ্টিও ওখান থেকে দিয়ে দেয় সন্দেশ দিয়ে দেয় ওখানে যখন ডালা কিনতে যাবে ওই ডালায় হ্যাঁ তা সে যাওয়ার সময় যদি দোকান সামনে তাহলে একটু সন্দেশ কিনে নিয়ে যাবো

হ্যাঁ সে টোটোতে যেতে যেতে ওখানে রাস্তার থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা সন্দেশ কিনে নিলে হবে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলে রাখো তাহলে আমি সকাল সকালে রেডি হয়ে আর কি বেরিয়ে পড়বো পুজো দিতে ঠিক আছে তাহলে রাখো তাহলে